হুম বলুন নার্সিং জিনিসটা কী হুম বলছি আপনাকে নার্সিং জিনিসটা হচ্ছে একটি পো একটি পেশা যেখানে একজন ব্যক্তি রোগীদের যত্ন নেওয়া হই হুম হ্যাঁ ডাক্টারির মতন তাকে যত্ন সহকারে চিকিৎসা করা হয় প্রদান এবং স্বাস্থ্য পুনরুদ্ধার করার কার্য করে থাকেন এখানে হুম এ হুম হুম বলছি আপনাকে তোমাকে বলছি আমি কাজটা কী দেখ এখানে রোগীদের যত্ন নেওয়া এবং যেমন দৈনিক কার্যকলাপ গুলোতে সহায়তা করা তাদের ওবস্থা এ উপর নজর রাখা এবং আরাম আরাম নিশ্চিত করা

কী কী লাগবে বয়েস মিনিমাম তোমার আঠারো থেকে কুড়িই থাকলে চলবে আঠারো থেকে মানে হয়েই তোমাদের পড়তে পারো হুম তুমি কোথায় তুমিই তুমি তুমি কোথায় পড়েছিলা হুম মালদাতে হুম আমি বলছি তোমাকে যে রোগীদের কেমন করে কী সাহায্য করতে পারো কেমন করে মানে কী করতে পারো আমি বলছি হুম চিকিৎসা নির্দেশ অনুযায়ী রোগীদের ওষুধ প্রয়োগ করা ইঞ্জেকশান দেওয়া এবং অনান্য চিকৎসা সরঞ্জাম ব্যবহার করা আবার রোগীদের রক্তচাপ হৃদ স্পন্দন শ্বাস প্রশ্বাস এবং তাপমাত্রা প্রবেশন করা আবার তোমাদের ছোটোখাটো চিকিৎসা প্রক্রিয়া যেমন থুথু পরিষ্কার করা ড্রেসিং পরিবর্তন করা স্যাম্পল এবং সংগ্রহ করা ইত্যাদি কাজ করা রয়েছে এগুলো তুমি করতে পারো হুম আবার তোমাকে যদি পরতে পারো তোমাকে হাতে তোমাকে মাক্স পুরোটা মানে তোমায় ইকো ইক তোমাকে নিজেকে য যত্ন সহকারে থাকতে হবে তোমাকে হুম তাই তো হাঁ তুমি সব সময় না তুমি যখন রোগীদের চিকিৎসা বা কোনো বা ওপারেশান বা আরো কোনো কিছু ঐ তখন তুমি পরতে পারো মানে এটা পরা একটা নিজেকে একটা অনেক সাহায্যকারী না পরে থাকতে হবে ওটাই

হাঁ করতে পারো কনটাক্ট হুম থ্যাঙ্ক ইউ ওয়ে ওয়েলকাম ঠিক আছে